আমাদের গ্রামের নাম কামাইগেড়া এর পাশেই ডিঙ্গাল প্রাথমিক হেলথ সেন্টার এটি বিগত কুড়ি উনিশ কুড়ি সালের যে কোভিড মহামারী রুপে দেখা দিয়েছিল সেই কোভিডের সময় যে আমাদের গ্রামের যে পরিযায়ী শ্রমিকরা বম্বে দিল্লি গুজরাট এখানে কাজ করতে গিয়েছিল তাদেরকে মানুষজন যেহেতু এখানে কৃষিভিত্তিক সমাজ এখানে মানুষজন বিশেষ কিছু স্বাস্থ্য সম্বন্ধ অবহেল্ল অবহিত না থাকার কারণেই ওই যে আশা কর্মীরা থাকে তারা বাড়ি বাড়ি এসে প্রচার করতে শুরু করে এবং পরিযায়ী শ্রমিকদের হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করে প্রাইমারি স্কুলের মাধ্যমে এবং সেই সময় যে কোভিড একটা মহামারী রুপ ধারণ করতে চলে তার যে স্বাস্থ্যবিধি সেই স্বাস্থ্যবিধি সম্পর্কে মানুষকে বাড়ি বাড়ি গিয়ে তারা সচেতন করে ডাক্তারবাবু দিদিমণি সবাই বাড়িতে বাড়িতে পৌঁছে যায় প্রত্যেক ফ্যামিলির কারও কোনোরকম পেট ব্যাথা বা অন্য কোন কিছু হলে তারা সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসা সহযোগিতা করে এবং সেই সময় যে স্বাস্থ্যবিধি মানার যে মাস্ক পরা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা বাহির থেকে আসলে সঙ্গে সঙ্গে স্যানিটাইজার দিয়ে হাত পা নাক মুখ ভালো করে ধুয়ে ঘরের ভিতরে প্রবেশ করা সমস্ত দিক থেকে তারা মানুষকে যথেষ্ট পরিমাণে বোঝাতে সাহায্য করে আর একটা বিশেষ দিক হল কোভিডের সময় যে পরিযায়ী মানুষজন আসে তাদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করার ফলে তারা যে বাইরের মা একটা পরিবেশে ছিল সেই পরিবেশের যে কোনোরকম ভাইরাস সংক্রমণ হওয়ার একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল তারা প্রথমে খানিকটা বিরক্ত হয়ে গেছিল তাদেরকে খুব বুঝিয়ে সুঝিয়ে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে তাদেরকে রাখার ব্যবস্থা করে ওই চোদ্দো দিন আর নার্স দিদিমণিদের কথা তাদের তো একদম বাড়ির বোনের মতো কাজ করেছিল সেইসময় প্রত্যেকটা বাড়িতে গিয়ে তারা বাড়ির মহিলাদের এইসব বিষয়ের সব কিছু বোঝানোর চেষ্টা করে